হ্যালো বলুন হ্যাঁ বলছি বলুন

আচ্ছা গুড মর্নিং মৃণাল তোমাকে এক্ষুনি বলা হবে কর্ম আমাদের কর্মের ব্যাপারে যে ইন্টারভিউটা নেওয়া হবে ওটা কিছুক্ষণের মধ্যেই শুরু করা হচ্ছে তো তুমি সেটার জন্য প্রস্তুত থাকো তো মৃণাল নিজের ব্যপারে কিছু বলো কি করো কোথায় থাকো আচ্ছা আচ্ছা তো তোমার হবিস কি কি আছে আচ্ছা তো তুমি কি কেমন কেমন ধরনের ড্রয়িং করতে পারো কি কি ড্রয়িং এখনও পর্যন্ত করেছো আচ্ছা তোমার কোনো কি এরকম অভিজ্ঞতা আছে কোনো বছরের অভিজ্ঞতা তুমি এর আগে কোথাও কখনও কাজ করেছো আর্ট আর্ট সম্পর্কে আচ্ছা এটা তোমার ফ্রেশার তাই তো তো তুমি তোমার কত বছরের মোটামুটি অভিজ্ঞতা আছে কত বছর ধরে তুমি আর্ট শিখছ আচ্ছা বারো বছর ধরে তুমি আর্ট শিখছ তুমি কখনও কোনো প্রতিযোগীতায় ভাগ নিয়েছো কোনো আঞ্চলিক প্রতিযোগীতা বা তোমাদের লোকালের কোনো প্রতিযোগীতা এরকম হয়েছে যেখানে আর্ট সম্পর্কিত জিজ্ঞেস করা হচ্ছে এরম কোনো প্রতিযোগীতায় কখনও ভাগ নিয়েছো আচ্ছা গুড আমাদের জন্যে যে আর্টের কাজ হচ্ছে সেটা বিশেষত গ্রাফিক ডিজাইনের উপর তো ওটাও একটা আর্টের মধ্যে পড়ে তো ওইজন্যই আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেন্টসদের খুঁজছি তুমিও অ্যাপ্লাই করেছো তো আমাদের এখানে কাজ ছ ঘন্টার মতন কাজ হয় আর আমরা বিভিন্ন ধরনের আর্ট প্রমোট করে থাকি তো ওইজন্য আমরা আর্টিস্ট খুঁজছিলাম এই আর্ট বিষয়ে বিভিন্ন ধরনের জ্ঞান দরকার হয় তো এই জ্ঞানগুলো তোমার জানা আছে কি না এটা আমরা জানার জন্য খুব তাড়াতাড়ি একটা এক্সাম কন্ডাক্ট করব যেটার ব্যাপারে তোমাদেরকে বলে দেওয়া হবে আর যখন এক্সামে একটা সুইটেবেল মার্কস থাকবে যারা পাস করবে তোমাদের ট্রেনিংয়ের রাউন্ড শুরু হয়ে যাবে তো তখন ওইগুলো ব্যাপারে তোমাকে জানিয়ে দেওয়া হবে আর তোমার এমনি কোনো প্রশ্ন যদি থাকে তো বলতে পারো স্যালারি আপাতত স্টার্টিংয়ে যারা ফ্রেশার থাকে তাদেরকে টেন থাউজ্যান্ড পার মান্থ করে দেওয়া হয় আর ওইটাও পরে গিয়ে ইঙ্ক্রিমেন্ট হতে থাকবে তোমার পারফরম্যান্সের উপর সেই ক্ষেত্রে আমরা ওটার ব্যবস্থা করে দেব আগামী দিনে যা যা নতুন আপডেট আসবে ওটা তোমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে আর শুধু তুমি একটুখানি অ্যাক্টিভ থাকবে লোকেশনটা আমাদের আসানসোলের মধ্যেই হবে আসানসোলের একটা আর্ট অ্যান্ড ক্রাফটের সেন্টার নতুন খোলা হচ্ছে ওখানেই তোমাদের কাজ করার ব্যবস্থা করে দেওয়া হবে শুভ দিন হোক